আমি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়েছি কারণ এখানে ফটোগ্রাফি একটা খুবই ভালো কালচার চিত্রকলা এবং এই ফটোগ্রাফির মাধ্যমে আমরা বিভিন্ন শুভ মুহূর্তের ছবি তুলে তুলে রাখতে এবং বাঁধিয়ে রাখতে পারি যা পরবর্তীকালে দেখে আমরা আনন্দ উপভোগ করি আজকাল বিবাহের ফটোগ্রাফি সম্পর্কে আমার ধারণা বিবাহ একটা শুভ অনুষ্ঠান যেখানে আমাদের বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব এছাড়াও আত্মীয় পরিস্বজনরা এসে থাকে যাদের সাথে আমরা বিভিন্ন মুহূর্তের ছবি তুলে রাখতে পারি এবং পরবর্তীকালে সেই সমস্ত ছবি আমরা বা চিত্র আমরা দেখে নিজেদের মনে আনন্দ উপভোগ করি এবং পরবর্তীকালে কোনো কারণে কোনো নির্দিষ্ট উপভোগের জন্য আমরা এই ছবিগুলো ধারণ করে থাকি এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক ছবিও আমরা তুলি আমাদের ঘর সাজিয়ে রাখতে বা অ্যালবামের মাধ্যমে সেগুলো তুলে রাখতে পছন্দ করি